হ্যালো স্যার বলুন আসতে পারে বলতে কী বলুন তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে এর আগেও একবার পিকনিকে গিয়েছিল দিয়ে মানে বাড়ি আসতে লেট করে এখান ওখান চলে যায় এসব সমস্যা ওই জন্যই পাঠানো যায় না পিকনিকে হ্যাঁ কিন্তু এর আগে স্টুডেন্টরাই গিয়েছিল স্কুল থেকেই গিয়েছিল দিয়ে এরকম বদমাইশি করছিল ওই জন্য আর পাঠানো হয় না পিকনিকে আমার দায়িত্ব নিয়ে যাবেন তো কবে সেটা পিকনিকটা ও কোথায় ও ঠিক আছে মানে স্কুলের স্টুডেন্টরা সব যাচ্ছে ও কে ঠিক আছে স্যার দেখছি

অসুবিধা হচ্ছে আমার দায়িত্ব করে নিয়ে যেতে হবে দায়িত্ব করে আবার বাড়িতে পৌঁছে দেবেন স্টুডেন্টদেরকে হ্যাঁ ঠিক আছে তাই হবে তাহলে হ্যাঁ টাকাপয়সা কত কী লাগবে হুম সবই তো বুঝতে পারছেন আবার অত টাকা ঠিক আছে তাহলে দেখছি তাহলে কিন্তু আমাদের দায়িত্ব করে নিয়ে যেতে হবে ঠিক আছে কোনো বিপদ ক্ষতি যেন না হয়

দেখি আর আর পিকনিকে কী খাওয়া দাওয়া হচ্ছে স্কুল থেকে কটায় বেরোবে ও বাড়ি আসবে কখন ও সব ম্যাডাম স্যাররা যাচ্ছেন ও স্কুল থেকে কি বাস করা হয়েছে বলছি বাস গাড়ি ভাড়া করেছেন তো হুম হ্যাঁ ঠিক আছে ভাবছি দিয়ে আপনাকে জানাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন ভালো থাকবেন